নিম্নলিখিত মিষ্টি এবং প্যাটিসের নামগুলি হলো পামকিন ব্রেড ম্যাপেল পিকেন কেক হার্সেস মিল্ক চকোলেট বার রাজভোগ চমচম রসোগোল্লা গোলাপ জামুন দই দই দুধ মালাই ভেজ প্যাটিস চিকেন প্যাটিস চিকেন নাগেটস ইত্যাদি